কাছাকাছি একটি বিখ্যাত সৈকত বা সমুদ্র সৈকত বলতে আমরা দীঘার সমুদ্র সৈকতকে বোঝাই দীঘার সমুদ্র সৈকত বাঙালির কাছে খুব কম পয়সায় কাছে একটা অল্প সময়ে যাতায়াতের একটা আরামের জায়গা বেড়ানোর জায়গা রেস্ট নেয়ার জায়গা এই জায়গায় এইটা যেটা প্রায় সারা ব সারা বছরই যেখানে ভিড় হয় এই সমুদ সৈকত সারা বছরই ভিড় হয় তার মধ্যে গ্রীষ্ম বসন্ত শরৎ কোনো সময় ফাঁকা যায় না কিন্তু তারই মধ্যে পূজা বা ঈদ বড়দিন এই সময় এতো ভিড় হয় যে কোনো হোটেলে জায়গা পাওয়া যায় না তাই বাঙালির কাছে দীঘা একটি খুব সুন্দর অবকাশ যাপনের সমুদ্র সৈকত